পশ্চিমবঙ্গের অনেক ধরনের শহর আছে অনেক ছোটো ছোটো বা বড়ো বা মাঝারি শহর আছে সবগুলিই আলাদা আলাদাভাবে বিভক্ত প্রত্যেকটি শহরগুলিকে যদি আমরা নগরে উন্নত করতে চাই সেখানে সব কিছুই পরিবর্তন করা দরকার যেগুলি ভূব ভূগোলের ভূমিকা সেগুলি হলো কোথাও আমরা আবর্জনা ফেলবো না প্রত্যেকটি নর্দমা নদী সবগুলিকে আমরা পরিষ্কার রাখার চেষ্টা করবো প্লাস্টিক ব্যবহার থেকে দূরে থাকবো এবং গাছপালা কাটা বন্ধ করবো এবং বিভিন্ন ধরনের যে ফ্ল্যাটগুলির জন্য আমাদের ক্ষতি হয় সেগুলি আমরা করবো না